এটা কি জুবিলি মার্কেট হুম তো আপনার দোকানে কি এখন নতুন কিছু জামা প্যান্টের এসেছে তো ওগুলো কীরকম কী দাম পড়বে বলুন তো আমাদের মাপে বড়দের আমাদের মাই কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে আচ্ছা আর ওর থেকে ভালো কিছু হুম আচ্ছা অত তাহলে জামা প্যান্ট একবারে নতুন নতুন এসেছে তো হ্যাঁ কারণ আমাদের এখানে যেসব জামা প্যান্ট এসেছে ওখানে দেখছি সব পুরনো পুরনো এসেছে তো অনেকদিনের পুরনো কালেকশন তো ওই জন্য বলছি আর কি কারণ এখন যে নতুন সব ডিজাইন ফ্যাশন বেরিয়েছে তো ওই জন্যে নতুন আচ্ছা তো আপনারা ডিসকাউন্ট কী দেবেন

হুম তো কী হুম তো কী কী কোম্পানির কাপড় রেখেছেন আচ্ছা আ আচ্ছা তো আপনি স্পার্কের যে সব টি শার্ট বা শার্ট এসছে ওগুলো কীরকম কী প্রাইজ পড়বে রেট দাম কীরকম পড়বে আচ্ছা আর টেকনোফোর্সের যে মাল এসেছে ওগুলো কীরকম কী দাম পড়বে আচ্ছা ওগুলা একটু দাম কম না আচ্ছা আর প্যান্ট সে রকম আচ্ছা প্যান্ট সেরকম কী এসেছে জিন্সের প্যান্ট বা এমনি ট্রাকস্যুট হুম জিন্সের প্যান্টর কীরকম কী দাম পড়বে আচ্ছা আর ট্রাকসুট এমনি সবসময় পরার জন্যে আচ্ছা আচ্ছা তো জামা প্যান্ট আচ্ছা আমরা যদি বেশি করে নিই মানে যেমন ধরুন এক ডজন বা এক পেটি যেটা আপনাদের আছে বস্তাতে সেরকমভাবে যদি নিই তাহলে সেই ওই হিসাবে কীরকম কী দাম পড়বে আচ্ছা তো আচ্ছা আচ্ছা আপনি কি দোকানে দোকানের দোকানে কতক্ষণ থাকেন বলুন কটার থেকে কটা পর্যন্ত থাকেন আচ্ছা টাই টাইমটা একটু বলুন

হুম আচ্ছা তো তাহলে আমি সকাল দশটা এগারোটার দিকে করে গেলে পাওয়া যাবে আপনাকে তাই তো আচ্ছা ঠিক আছে থালে আমি যাচ্ছি কালকে কি পরশু যাচ্ছি একটু দেখে শুনে করবেন বুঝতেই তো পারছেন এখন যা অবস্থা বাজারের আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে কিংবা পরশু সকাল দশটার দিক করে যাচ্ছি হ্যাঁ হুম ঠিক আছে